আমার বোন মেয়ে বা বন্ধু আমি চাই যে ওরা উচ্চশিক্ষায় পরিচিত হোক বা উঁচু পদে যাক যখন তারা পড়াশুনা করবে বা শিক্ষা পাবে সেই বিষয় নিয়ে আলোচনা করবে তখনই তারা বুঝতে পারবে যে শিক্ষা জিনিসটা কি যখন শিখবে তখন তারা নিজেদের পায়ে দাঁড়তে পারবে অপরের ওপর আর নির্ভরশীল থাকতে পারবে না মেয়েদের জন্য শিক্ষাটা বেশি করে দরকার কারণ এখন যে যুগ বা সমাজ এসছে তো মেয়েদেরকে খুব তাচ্ছিল্য করে বা খুব ছোটো ভাবা হয় আমার তো মনে হয় মেয়েদেরকে বেশি বেশি করে পড়া দরকার যাতে তারা ভবিষ্যতে ছেলেদের থেকে এগিয়ে যেতে পারে আর একটা ছেলের থেকে একটা মেয়ে কোনো অংশে কম নয় সেটা শিক্ষার দিক হোক বা অন্য কোনো দিক হোক একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে আর পড়াশুনা পড়াশুনা তো মেয়েদের জন্য আগে দরকার যাতে তারা নিজেদের স্বাবলম্বী হতে পারে নিজের দায়িত্ব নিজে নিতে পারে এবং একটা মেয়ে একটা ছেলের থেকে আরো বেশি উঁচুতে যেয়ে একটা পরিবারের দায়িত্ব নিতে পারে শিক্ষা সমাজের জন্য খুবই দরকার আর এক্ষেত্রে মেয়েদের জন্য পড়াশোনাটা খুবই দরকার এতে আমার কোনো অসুবিধা নেই